রবীন্দ্রভবন এবং কফি হাউজ আমার শহরে প্রিয় জায়গা কারণ রবীন্দ্রভবন আমাদের শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এখানে সাংস্কৃতিক সমস্ত অনুষ্ঠানগুলো উপভোগ করে থাকি বাইরে থেকে লোক এলে এবং আত্মীয় স্বজন এলে আমরা এই কফি হাউসে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে সান্ধ্যকালীন সময়টা উপভোগ করি কফি খেয়ে